যে পর্বত আরোহনে আমরা গিয়েছিলাম সেখানে তার জন্য আমার পরামর্শ হলো তো শেখরা যখন পাহাড়ে উঠতে হবে একটি দড়ি এবং একটি হুকের প্রয়োজন এবং তার সাথে একটি বড় মোটা লাঠি হলেও ভালো হয় পাহাড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিপদ থাকতে পারে তো আমি সবসময় পরামর্শ দিই একটা পাহাড়ের মধ্যে যখন উঠতে হবে তখন একটি লাঠি একটি হুক ও একটি দড়ি নিয়ে আসতে আসতে পাহাড়ে উঠতে হয় এবং এখানে কিছু মানুষের পক্ষে এটি ভীতি ও ভীতকর হওয়ার কারণ কারণ পাহাড় নামটা শুনতে যতটা সয় ততটা সহজ নয় পাহাড় আসতে আসতে নিচু জায়গা থেকে উঁচুর দিকে যায় কিছু মানুষের উঁচু দেখলে ভয় লাগে কিন্তু পাহাড়ে যখন একটু কোন এদিক ওদিক হবে বা একটু কোন বিপদের সম্ভাবনা থাকবে তো কি হবে যারা ভয় পায় তারা যদি কোন বিপদ নিয়ে উপরের দিকে উঠতে যায় কোন কারণে যদি তাদের কোন কিছুর আশঙ্কা থাকে তালে তারা খুবই বিপদের মধ্যে পরে এমন কি তাদের মৃত্যুও হতে পারে তাই এটা কিছু মানুষের জন্য ভীতিকর হয়ে দাড়ায়